আমার প্রিয় উদ্ধৃতি হল শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা সেখানে লেখা আছে যে যেতে পারি কিন্তু কেন যাব তো যেতে পারি কিন্তু কেন যাব এই উদ্ধৃতিটি আমার খুব প্রিয় তার কারণ এখানে কবির মনোভাব প্রকাশ করা হয়েছে যে সব সময় যে যেতে চাইলেই যেতে হবে তার কোনো মানে নেই থেকে যাবার অনেক কারণ আছে শুধুমাত্র নিজের চাওয়াকেই প্রশ্রয় দিয়ে যে আমি চলে যাব এবং চারপাশের কোনো মানুষের কথাকে ভাববো না সব ছেড়ে পালাবো সেটা উচিত নয় সেটাতে নিজেকেই সবচেয়ে বেশি প্রশ্রয় দেওয়া হয় আর কবি হিসেবে সমাজের কথা এবং চারপাশের সবার কথা ভাবাটা খুবই জরুরি কারণ শিল্পীরাই আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় সেই জন্য আমার আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে যেতে পারি কিন্তু কেন যাব হতে পারে আমারও একেক সময় মনে হয় সব ছেড়ে চলে যাই অনেক বাঁধা আসে জীবনে যেখানে মনে হয় যে সবকিছু ছেড়ে পালিয়ে যাই কিন্তু আমার সেই মুহূর্তেই মনে পরে কিন্তু যাব কেন পালাবো কেন আমি এখানেই থাকবো যা আমার সমস্যা আসছে জীবনে সেটার সম্মুখীন হয়ে সমস্যা সমস্যাকে কাটাবো এবং এখানে থেকে যাব সেই জন্যেই আমার এই উদ্ধৃতিটি প্রিয়